শুনতে পাচ্ছি না ভালো করে বলো আমি শুনতে পাচ্ছি না বলো আমার এখানে আসো না আমি দেখিয়ে দেবো কী জিনিস দেখবে সব জিনিস কি বলা যাবে দুর থেকে

যেরকম যেরকম রেট সেরকম কম সম করে নেব না তুমি এখানকার ও খরিদ্দার তো এখানে এসো না দেখি কী করা যায় বাইরে বাইরে লোক বাইলে হয় তোমার যেরকম প্রয়োজন সেরকম নেবে সে একটু কম সম করে না হয় নেব এর জন্য আর কী হয়েছে যেরকম নেবে সেই রকম বিবেচনা করে বলব এত দূর থেকে আর বলা যাবে আগে কাল দোকানে এসো তারপর বলা যাবে কোম্পানি রেট ধরে বলব কত পাঁচশো হাজার যেরকম জিনিস পাঁচ রকম দাম হ্যাঁ ধান গাছে মাজরা লেগেছে ধান গাছের মাজরার বিষ তো আছে